বাগান আমাদের পরিবেশের জন্য খুবই এক গুরুত্বপূর্ণ জিনিস ধারক বাগান মানে যেটাকে উল্লম্ব বাগান বলা হচ্ছে সেটি আমি করেছি আগে সেটি করা আমার বাড়িতে আমি নিজে করার চেষ্টা করেছি এবং সেই কাজটি আমি করতে পেরেছি এই বাগান তৈরি করার পর আমার যে অভিজ্ঞতা হয়েছে সেটা হচ্ছে যে এই বাগান আমাদের পরিবেশের সৌন্দর্য আরও বৃদ্ধি করে যেটি বিভিন্ন ধরনের পাখি বা প্রজাপতির আশ্রয়স্থল হিসাবে কাজ করে এবং এই বাগানের যে সৌন্দর্য সেটা বাড়ির পরিবেশের যে সৌন্দর্য মনোরম যে পরিবেশ সেটাকে আর বাড়িয়ে তোলে আমি নিয়মিত এই বাগানের যত্ন করে থাকি যাতে সেটি আরও সুন্দরময় হয়ে ওঠে এবং আমার বাড়ির বাগানটি আরো সুন্দর দেখতে হয়ে থাকে এবং এই বাগান বানানোর সঙ্গে সঙ্গে বাগানের গাছগুলিরও পরিচর্যা করতে হয় যেখানে গাছগুলি ফুল ফল ধরলে সেটিও আমার খুবই ভালো লাগে যেটা সৌন্দর্যটা আরও বাড়িয়ে দেয় যেটা আমাদের পরিবেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই বাগানের গাছপালা আমাদের পরিবেশে একটি অনবদ্য ভূমিকা পালন করে থাকে যার জন্য এই বাগান থেকে বাগান বানানোর জন্য আমি যে অভিজ্ঞতা পেয়েছি সেটি খুবই গুরুত্বপূর্ণ খুবই একটি ভালো অভিজ্ঞতা বহন করেছে